হ্যাঁ বড়ো হয়ে বলতে আমি প্রথমে ছোটোবেলা থেকে বাবা মায়ের হাত ধরে সাঁতার শেখাতো ও পাড়ার পাড়ার দাদারা সা পুকুরে নামিয়ে সাঁতার শেখাতো হ্যাঁ প্রথম ভয় পেতাম তারপর আস্তে আস্তে সাঁতার শিখে গেলাম তখন অতটা ভয় পেতাম না হ্যাঁ সাঁতার বলতে বিভিন্ন ধরনের চিট হয়ে সাঁতার এক ডুব সাঁতার হ্যাঁ ডুব দিয়ে কিছুক্ষণ দম বন্ধ করে সাঁতার শিখেছি বা চিট হয়ে সাঁতার শিখেছি হ্যাঁ বাড়ির বাবা মা শেখাতো হ্যাঁ গ্রামের দাদারা শেখাতো পুকুরে হ্যাঁ শিখতাম প্রথম ভয় পেতাম কিন্তু তারপর টি টিউব টিউব বোতল নিয়ে সাঁতার শিখতাম আস্তে আস্তে যখন আমি সাঁতার শিখে গ ভালোই শিখেছিলাম তখন ওই স্কুলে সাঁতার শিখে স্কুলে সাঁতার প্রতিযোগিতায় যেতাম সেখানে সাঁতার অংশগ্রহণ করতাম বা কোনো আমাদের গ্রামে কোনো ক্লাবে যখন সাঁতার প্রতিযোগিতা হতো সেখানে অংশগ্রহণ করতাম হ্যাঁ প্রথম তো অতটা উত্তীর্ণ হতে পারে নি সাঁতারে তারপর আস্তে আস্তে যখন সাঁতার আমার ভালোই প্র্যাকটিস হয়ে গেছিলো তখন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি প্রতিযোগিতায় উত্তীর্ণ হতাম এবং সেখানে অনেক প্রাইজ পেতাম সাঁতার প্রতিযোগিতায়